আমাদের বাড়িতে প্রতিবছরই ভাদ্র মাসে ইচ্ছা রান্না হয় ইচ্ছা যেকোনো সোমবার অথবা শুক্রবার দিন ধরে এই রান্না হয় এই রান্নাতে আমাদের পাঁচ রকম কিংবা সাত রকম কিংবা নয় রকম ভাজা হয় আরও শাঁক ভাজাও হয় তিল ভাজা গুঁড়অম্বল টক আর মাছের ঝাল আমড়া দিয়ে ডাল এইসবই হয় আর ভাজার মধ্যে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা চিচিঙ্গা ভাজা সব কিছুই ইত্যাদি ইত্যাদি হয় এই এই খাবার আমাদের সেইদিনে পরিবেশন করা হয় সকলের মধ্যে তারপরের দিনেও এই খাবারেও খাবারই পরিবেশন করা হয়